রান্না করার সময় আমি হাঁড়ি কড়াই খুন্তি চামচ ব্যবহার করে থাকি এবং কাটার জন্য আমি ছুরি ব্যবহার করি কারণ সবজি কাটার জন্য ছু ছুরি দিয়ে কাটতে ভালো লাগে